আমি জীবনে একটা খুব বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম সেই চ্যালেঞ্জটি হলো আমার যে কৃষি জমিগুলো ছিলো সেগুলো আমি নিজে বাড়িতে আমার বাড়ির লোক দিয়ে চাষ করতে পারছিলাম না যার জন্য আমি অন্য একজনকে সমস্ত জমিগুলো দিয়ে দিয়েছিলাম চাষ করার জন্য তখন বুঝতে পারি নি যে এই জমিগুলি তাকে চাষ করতে দিয়েছি সে আবার অন্য কোনো কিছু এর থেকে আবার কিছু করবে এসব অতো কিছু ভাবি নি এবারে তাকে ব প্রত্যেক বছরই সেই চাষ করে তাতে করে কিছু ফসল আর কিছু টাকা আমাদেরকে দিতো মানে আমাকেই দিতো তো আমি দেখতাম যে আমি নিজে যখন পারি না সে চাষ করছে আমি তো কিছু ফসলও পাচ্ছি সামান্য কিছু টাকাও পাচ্ছি তাতে করে আমার জমিটা পড়ে না থেকে ভালোই হচ্ছে জমিটা চাষ হয়ে যাচ্ছে কিন্তু আমি তখন বুঝতে পারি নি যে এই জমিগুলি যে তাকে বছরের পর বছর দিয়ে রাখলে সে আবার বর্গা করে নেবে এক দিন শুনি না সমস্ত জমি সে বর্গা করে নিয়েছে এ বাবা এরপরে আমি কী করবো আমার তো তখন খুব আমি সমস্যায় পড়েছি সে কী করবো এরপরে আমি অন্য সব যারা মানে চাষে চাষ করে চাষের জমি আছে তাদের কাছে আমি পরামর্শ নিলাম যে কীভাবে আমি তার কাছ থেকে এই জমিগুলি ছাড়াবো সে তো ভীষণ ঝামেলার মধ্যে আমি পড়ে গেছি এরপরে আমি আরও অনেকের কাছে পরামর্শ নিলাম একজন মুহুরির কাছে গেলাম জানা শোনা ছিলো সেই মানুষটি উনি পরামর্শ দিলেন বিভিন্ন রকমভাবে সেই ওর কাছে যাওয়া আসা এইভাবে তার কাছে আবার কিছু টাকা দিয়ে তার অন্য অন্য একটু আমাদের গ্রামেই যেসব পার্টির ছেলেরা আছে তাদেরকে ধরে এইভাবে আমি তার কাছ থেকে কোনো রকমভাবে আমার জমিগুলি আমি ছাড়াতে পেরেছি এই যে মানে এতোগুলো জমি আমার হাত থেকে চলে যাওয়া সে যে আমার কাছে কী মানে বিপদ এসেছিলো আমি মানে ভাবলে আমার এখন কী রকম লাগে আমি যে ওই জমিগুলি আবার তার কাছ থেকে ছাড়াতে পারবো আমি ভাবতে পারি নি তবে আমি আমাকে অনেকেই সাহায্য করেচে আমি তার তাদের কাছে খুব কৃতজ্ঞ তারা যদি এইভাবে আমাকে না বলে দিতো এই রাস্তা বের করে দিতো আমি তাহলে মনে হয় আর জমিগুলো ফিরে পেতাম না আর কোনো দিনও আমার জমি এমনি পড়ে থাকবে সেও ভালো আমি যদি নিজে না চাষ করতে পারি তালে পড়ে থাকবে আর লোক দিয়ে যেমন পারি টুকটাক আমি চাষ করাবো আর কাউকে কক্ষনো আমি জমি দোবো না দরকার হয় জমি আমি একবারেই বিক্রি করে দেবো